আমার গ্রামীণ সম্প্রদায়ের নৃত্য শিল্পীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে প্রধান এবং অন্যতম সমস্যা হলো সম্পদের অভাব এবং কোচিং বা সহায়তা কারণ গ্রাম যে সাইড দিকে অনেক ছেলে মেয়ে এরা থাকে এরা নাচটাকে তাদের জীবনের মূল লক্ষ্য করতে চায় সেদিকে তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তার মধ্যে প্রধান হলো সম্পদের অভাব গ্রাম্যজীবনে বসবাস করা মানুষের জীবন অত্যন্ত কঠিন এবং কঠোর হয় সেখানের পিতা মাতাদের সেভাবে সম্বল থাকে না তাদের ছেলে মেয়েদের নাচের মতো এতো একটা খুব যে নাচে অনেক টাকা পয়সা খরচ হয় সেই নাচ দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করানো কিন্তু সেভাবে তার জন্য তারা পেরে না ওঠার ফলে সম্পদের অভাব দেখা যায় গ্রামের দিকে সেইভাবে নাচ শেখানোর ক্ষেত্রে কোচিংয়ের অভাব অবশ্যই লক্ষ্য করা যায় এবং সহায়তার অভাব তো রয়েইছে যেমন যে নিজের লক্ষ্য পূরণের ক্ষেত্রে নিজেকেই সেই লক্ষ্যটা পূরণ করতে হয় কোনো মানুষের কাছে সাহায্যের হাত না পাওয়ার জন্য আমার গ্রামীণ সম্প্রদায় নৃত্য শিল্পীদের বারংবার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নিজের স্বপ্ন অর্থাৎ নৃত্য শিল্পীটাকে নিজের শিল্পসত্তাটাকে ফুটিয়ে তোলার জন্য